হ্যাঁ এটা মল্লিক স্টুডিয়ো বলছেন হ্যাঁ বলছি আমার আর কি দাদার বিয়ে লেগেছে তো ওই বিয়েতে আপনারা কি ফটোগ্রাফি করে দেবেন ডেটটা হচ্ছে আজ থেকে এক সপ্তাহ পরে হ্যাঁ আমার মোটামুটি দুজন লাগবে এবং ড্রোনেরও কিছু ছবি তুলতে হবে ড্রোন থেকে বুঝতে পারছেন কি বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আপনাদের প্যাকেজটা কত ড্রোনের আমার একটা হলেই হবে আচ্ছা কত পড়বে তাও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওইটাতেও কোনো অসুবিধা নেই আর বলছি আমার ফাংশানটা তিনদিন ধরে হবে বিয়ের হ্যাঁ বিয়ের দিনে একবার হবে আর স্নান করানোর দিনে একদিন হবে আর ওই রিসেপশানে একদিন হবে পজিশান বলতে ড্রোনের জন্য আপনাকে পুকুরে যখন আমি চান করাবো তখন একটা ড্রোন শট লিতে হবে আর হচ্ছে যেখানে কনে যাত্রীর গাড়ি টাড়ি থাকবে সেখানে একটা ড্রোন লিতে হবে শট নিতে হবে আর বিয়েতে যাওয়ার দিনে একবার ড্রোন শটটা লিতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওখানে একটা ড্রোন শট নিতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা সে অসুবিধা নেই আপনাকেই বলছি অ্যাডভান্স কি কিছু দিতে হবে আচ্ছা সে ঠিক আছে আপনাকে কত কী অ্যাডভান্স দিতে হবে আপনার কী চার্জ সেটা আপনি আপনি এই নাম্বারটাতে আমার হোয়াটসঅ্যাপ করে দিন হ্যাঁ ব্যাস ঠিক আছে তাহলে ওই কথাই রইলো হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে